পশ্চিমবঙ্গের ব্যাঙ্কিং এবং বিমাখাত সম্প্রদায় বা সমাজের সাথে জড়িয়ে যা যোগাযোগ করে শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের পড়ানোর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে ওখানে অনেকে অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করছে ওদেরকে সব কিছু পড়ে নিয়ে তারপরে নেওয়া উচিৎ ওই লোনটা পরে যেন কোনো অসুবিধা না হয় আমরা নিজেদের জন্য ব্যাঙ্ক থেকে লোন নিই বন্ধন ব্যাঙ্ক থেকে যেমন লোন নিই আমাদের বিজনেস করার জন্যে বা ও অন্য কোনো কিছু কাজের জন্যেও যে কিছু করি যদি আমাদের কাছে পয়সা না থাকে তাও আমরা ব্যাঙ্কে কি সোনা দিয়ে আমরা ব্যাঙ্ক থেকে লোনটা উঠাই তারপরে ওই ওই পয়সাটা আমাদের নিজের ওপর বিজনেস করার উপরে লাগাই বা আমরা নিজেরা যদি পড়তে চাই তো এমবিএ করার জন্যে ওই পয়সাটা লাগাই পরে ওই পয়সাটা আমরা আস্তে আস্তে শোধও করে দিই যেইটা আমরা সোনাটা দিয়েছি ওটা আমরা ফেরত পেয়ে যাই এই সব লোন ফোন নেওয়ার সময় সবাইকে সব কিছু টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে নেওয়া উচিৎ যেন পরে কোনো অসুবিধা না হয়